আমার পড়া ধর্মীয় বই হলো মহাভারত মহাভারতে যে যে বিষয় বর্ণিত বা বিবৃত আছে ঐ পর্ব সংগ্রহ অধ্যায়ে তাহার গণনা করা হইয়াছে উহা এখনকার গ্রন্থের সূচিপত্র বা অতিক্ষুদ্র বিষয়ও পর্ব সংগ্রহার্থে গণনা যুক্ত হইয়াছে এখন যদি দেখা যায় যে কোনো একটা গুরুতর বিষয় ওই পর্ব সংগ্রহ অধ্যায় ভুক্ত নহে তবে অবশ্য বিবেচনা করিতে হইবে যে উহা প্রক্ষিপ্ত একটা উদাহরণ দিতেছি আশ্রমে যে পূর্বে গৌণ গীতা ও ব্রাহ্মণ গীতা পর্বাধ্যায়ে পাওয়া যায় এই দুইটি ক্ষুদ্র বিষয় নয় ইহাতে ছত্রিশ অধ্যায়ে গিয়াছে কিন্তু পর্ব পর্ব সংগ্রহার্থে উহার কিছু উল্লেখ নাই সুতরাং বিবেচনা করিতে হইবে যে অনু গীতা এবং ব্রাহ্মণ গীতা সমস্তই প্রক্ষিপ্ত মহাভারতকে সংহিতা ও অর্থাৎ সংগ্রহ গ্রন্থ এবং পঞ্চম বেদ স্বরূপ ধর্মগ্রন্থ বলা হয় এবং পঞ্চম বেদ স্বরূপ ধর্মগ্রন্থ বলা সত্ত্বে যে সকল খণ্ড খণ্ড আখ্যান ও ঐতিহ্য পুরাকালে প্রচলিত ছিলো তাই সংগ্রহ করে মহাভারত সংকলিত হয়েছে এতে ভগবত গীতা প্রভৃতি যে সকল দার্শনিক সন্দর্ভ আছে তা আত্মধী বিদ্যার্থীর অধ্যয়নের বিষয় প্রত্নতাত্ত্বিকের কাছে মহাভারত অতি প্রাচীন সময় ও নীতিবিষয়ক তথ্যের অনন্ত ভাণ্ডার ভূগোল জীবাত্মাকে বড়ো লোক প্রভৃতি সম্বন্ধে প্রাচীন ধারণা কি ছিলো তাও এই গ্রন্থ থেকে জানা যায়